হ্যালো হ্যাঁ আপনি তো অনেক দিন কর্মচারী ছিলেন আমার দোকানে আমি পূর্ব পাড়া রোটে একটা দোকান খুলতি চাই হ্যাঁ কাপড়ের দোকান তা এখন তো শীতকাল তো ব্যাটা ছেলেদের জিনিসপত্র তোলবো কোট স্যুট এই সবগুলো তুলবো না মেয়েছেলেদের তোলবো আপনি একটু

হুম হুম ও

এগুলো এগুলো তুললি ভালো চলবে তো দোকানটা হ্যাঁ কোনো অসুবিঢে কোনো অসুবিধে হবে না তো তা তুমি সঙ্গে থাকবে তো তুমি থাকবে তো আমাদের দোকানে তুমি থাকলে সুবিদে হবে অ্যাঁ তুমি থা তুমি পুরনো কর্মচারী তো তুমি থাকলে আরো কাস্টমার বেশি হবে তোমার চেনাশোনা তুমি বহু দিনের মানুষ অনেক দিন রয়েছ তোমার অনেকে চেনাশোনা জানাশোনা রয়িচে তাদেরকে ডেকে দোকানে নিতি পারবে তালে আমার কাস্টমার বাড়বে হ্যাঁ তালে তালে তুমি থাকলে আমার সুবিধা হয় খুব থাকবে তো কথা দিলে তো আরো তোমার মতন আরো দুজন কর্মচারী হলে ভালো হয় তুমি তুমি যোগাযোগ করে দাও তো দেখি হ্যাঁ মাইনে মাইনে তুমো তোমাকে যা দেই তা তো যদি দু পয়সা বেশি চায় তাও দিতে রাজি আছি তবে যেন হচ্ছে গিয়ে ছেড়ে দিয়ে যেন যায় না দোকান না তোমার সঙ্গে যেন তোমার মতন ভালো মানুষ আর নেই তুমি যে তুমি অনেক বছর ছিলে আমার দোকানে সবাই তোমাকে বিশ্বাস করে আমিও বিশ্বস্ত ও বিশ্বাস করি আর হচ্ছেগে ওরকম মো ভালো তোমার মতন মানুষ চাই হুম

আচ্ছা তাহলে আপনি নিয়ে আসবেন কোন আচ্ছা রাখলাম তালে ঠিক আছে